নতুন বাইকের প্রথম প্রথম মাইলেজ কম থাকে তার বিনিময়ের বা গাড়ি ধরে ধরে চালাতে হয় ঠিক আছে অনেকি মানে অনেক কিছু মেনটেন্স রাখতে হয় গাড়ির প্রতি একটু মোছামুছি করতে হয় তো সেকেন্ড অপশান হচ্ছে যে এটা ঠিক করার উপায় হচ্ছে যে প্রথম প্রথম মাইলেজ পাওয়া যায় না ঠিক আছে তো মাইলেজ পাওয়া যায় না প্রথম প্রথম টুকটাক প্রবলেম থাকে বাট ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় বাট এখানে গাড়িটা অল টাইম ধরে চালালে আমার মতে মনে হয় মাইলেজটা একটু কম খাবে ঠিক আছে বেশি খাবে না কিন্তু পোথম পোথম গাড়ি নিলে তো মাইলেজটা একটু বেশি খায় তো ওটা ধরে ধরে চালে মাইলেজটা অন্তরিক একটু হলেও কমে আর সেকেন্ড অপশান হচ্ছে নতুন অবস্থায় গাড়ি টা টানি কততে নেই আসতে ধীরে চালাতে হয় অনেক নিয়ম কানুন মনেই চালাতে হয় এগুলো মেনে চললে গাড়ির মানে মেনটেন্সটাও ঠিকঠাক থাকে আর সচরাচর গ্যারেজে যেতে হয় না